ফটোগ্রাফি করার সময় আমি একাধিক গ্যালারি ব্যবহার করতে পারি নিম্নলিখিত কিছু পরিচালিত গ্যালারির উদাহরণ দিচ্ছি গুগল ফটো পরিচালিত গ্যালারি যে গুগল দ্বারা পরিচালিত হয় আমি আমার ফটো গুলি অ্যাপে আপলোড করতে পারি এবং একটি প্রাইভেট বা পাবলিক অ্যালবাম সংগ্রহ করতে পারি এছাড়া আমি প্রয়োজনে অ্যাপটির মাধ্যমে ফটো অ্যালবাম তৈরি করতেও পারি এবং ছবির অবস্থান অনুসারে অটোমেটিক অ্যালবাম তৈরি করতেও পারি আর একটি আছে অ্যাপেল ফটোস এইটি ম্যাক এবং আই ও এস ডিভাইসের জন্য প্রধানত গ্যালারিটি করা হয় এটি একটি আইক্লাউড সংগ্রহ যুক্ত থাকে এবং আপনার আমার ফটোগুলি সিন করে রাখতে পারি আমি এই গ্যালারিটাকে আপনার ফটো সংরক্ষণ করতে পারি